আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো আপনি ওই বাজেটে আরও নতুন নতুন ফোন বাজারে এসেছে আপনি সেগুলো নিতে পারেন যেসব ফোনগুলো অনেক সুবিধা আছে যেমন ফাইভ জি পরিষেবা পাবেন হ্যাঁ ওই জন্যই বলছি আপনি আরও ওর থেকে ভালো পরিষেবা ফোনে পাবেন ফাইভ জি ফোন আপনার ওই বাজেটে অনেক আরও ভালো ফোন হবে আপনি সেগুলো নিতে পারেন বিভিন্ন কম্পানি আছে আরও আরও আদার্স কোম্পানি আছে অ্যাঁ যেমন ধরুন ওই ভিভো আছে আপনার স্যামসাং আছে আপনার ওপো আছে রেডমি আছে বিভিন্ন ধরনের ফোন আছে এগুলোকে স্মার্টফোন বলে আপনার বাজেটের মধ্যেই আসবে আপনি কেমন ধরনের নিতে বলুন হ্যাঁ এগারো হাজারের মধ্যে আসবে ফোনগুলোর মধ্যে আপনি ভালো ব্যাটারি পরিষেবা পাবেন ফাইভ জি কানেকশান পাবেন বড়ো ডিসপ্লে পাবেন হ্যাঁ চার্জারও পাবেন সব কিছুই আপনি পাবেন হ্যাঁ আপনার এক বছরের এক বছরের ওয়ারেন্টি থাকবে আপনার এক বছরের মধ্যে ফোনের কিছু হলে আপনি কোম্পানির সার্ভিস সেন্টার আছে আপনি সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন বা আপনি আমাদের দোকানেও আসতে পারেন এখান থেকে আপনি পরিষেবা পেয়ে যাবেন আমাদের দোকান খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা নটা পর্যন্ত আপনি যে কোনো সময়ে আসতে পারেন আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ